আমি যখন আমার এলাকার হাসপাতালে যাই তখন অতিরিক্ত ভিড় দেখতে পাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় ডাক্তার দেখাতে পারি না এতে অসুস্থ বোধ মনে করি এবং বাড়ি ফিরে আসতে হয় আবার পরের দিন গিয়ে ডাক্তার দেখানোর জন্য লাইন দিতে হয় যদিও বা ডাক্তার দেখানো হয় ওষুধ নেবার জন্যও অনেকক্ষণ লাইন দিতে হয় এতে আমি অসুবিধা বোধ করি এছাড়া নার্স বা ডাক্তারদের সাথে কথা বলতে গেলেও অনেকক্ষণ লাইন দিতে হয় এতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এতে আমার অনেক অসুবিধা হয় এবং শারীরিক সমস্যা দেখা দেয়